জলে গোবর মিশিয়ে প্রবেশ দ্বার প্রান্তরে স্প্রে করার পেছনে হিন্দু পুরাণে একটা যুক্তি আছে গোবর হলো একটা পবিত্র জিনিস মনে করা হয় যে গোবর দিয়ে গোবর জলে গুলে প্রবেশ দ্বারে বিশেষ করে দরজায় বা উঠানে লেপে দিলে বায়রের অশুভ শক্তির সাতে লড়াই করা যায় পরিবারকে অশুভ শক্তি থেকে বিরত রাখা যায় অশুভ শক্তিকে পরিবার প্রবেশে বাধা দেয়া যায় এবং সর্বোচ্চ কথা হলো পরিষ্কার পরিছন্ন গোবর গো জল দিতে লেপে দিলে মাটির থেকে মাটি ওঠা থেকে কমানো যায় স্ দেখতে সুন্দর লাগে একটা গোবর সার হিসাবেও ব্যবহার করা যায় এবং সর্বোচ্চ কথা হলো যে গোম হিন্দু শাস্ত্রে বা গ্রামীণ মহিলারা সকালবেলা উঠান প্রবেশ দ্বার গোবর জল দিয়ে লেপে দেয়